হ্যাঁ বলুন হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা তো আপনার পরিষেবা খুবই ভালো লেগেছে তাই তো আচ্ছা তো আপনি আপনার বাড়িটার অ্যাড্রেসটা ঠিক মতো দিয়েছেন নিশ্চই তাই সেই সহজে পৌঁছাতে পেরেছে এমন কিছু নয় যে অ্যাড্রেসটা ঠিক থাকে না বাড়ি খুঁজে পাওয়া যায় না অনেক এমনও হয় সমস্যা যে বাড়িবার খুঁজে পাওয়া যায় না কষ্ট করে একজন ডেলিভারি বয়কে তার বাড়িতে গিয়ে মাল সাপ্লাই করতে হবে

একজন ডেলিভারি বয়কে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়